হ্যালো আপনি কি আশীর্বাদ বিরিয়ানির হোটেল থেকে বলছেন আসলে আমার পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার করা ছিল তো এখনও পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি তো এর জন্য আপনাকে ফোন করা তো কখন আসবে বিরিয়ানিটা আর বিরিয়ানির সাথে সাথে চারটা প্লেট আর স্যালাড আর কাঁটা চামচ এমনি চামচ দেবেন তো একটু তাড়াতাড়ি করবেন যদি একটু কারণ আমার ক্ষিধে পেয়েছে তো একটু যদি তাড়াতাড়ি পেতাম তাহলে ভালো হয় ব্যাপারটা তো ঠিক আছে ধন্যবাদ